হ্যাঁ আমি কাশ্মীরে ভ্রমণ করেছি যা সম্পূর্ণরূপে আমার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কাশ্মীর তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় পর্বত শান্ত পরিবেশ নদ নদী হ্রদ এবং সংস্কৃতির জন্য বিখ্যাত কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হিমালয় ঘেরা ভ্যালি স্নিগ্ধ হ্রদ যেমন ডাল লেক ফুলে ভরা বাগান যেমন গুলমার্গ সোনমার্গ শালিমার বাগ ইত্যাদি আমাকে খুবই মুগ্ধ করেছিল এখানে আমি নানা রকমের নানা ধরনের ফুল দেখেছিলাম কাশ্মীরে প্রাচীন মন্দির মসজিদ কিছু ঐতিহাসিক স্থাপত্য যেমন শাহি মসজিদ হজরতবাল মসজিদ ইত্যাদি স্থাপত্যগুলি সংস্কৃতির গভীরতা প্রদান করে এছাড়া রয়েছে কাশ্মীরে সোনমার্গ পেহেলগাম লিডার ভ্যালির মতো কিছু জায়গা যেগুলির প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং সেইগুলি জায়গাগুলি ট্রেকিংয়ের জন্য বিখ্যাত এছাড়াও আমি কাশ্মীরে অনেক রকমের শীতের কাপড়ের খুব ভালো ভালো বাজার দেখেছিলাম যেখানে শীতকালীন পোশাক পাওয়া যায় খুবই কম দামে এবং উন্নত মানের এছাড়াও ওখানে অনেক ধরনের হ্রদ হ্রদ রয়েছে যেগুলি তে অনেক রকমের হ্রদ রয়েছে যেগুলিতে অনেক নৌকা আছে তার মধ্যে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়া সব রকমের ব্যবস্থা আছে তাই এইসব দৃশ্যগুলি আমাকে কাশ্মীর ভ্রমণের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে তাই আমি আবার কাশ্মীর যেতে চাই